আমি জানি সরকারি কিছু স্কিম বলতে মাতৃযান এই মাতৃযান এই সরকারি স্কিমটি স্বাস্থ্য ক্ষেত্রে খুবই উন্নতি করেছে আমাদের আশেপাশে পাড়াতে কোনো মাতৃ মানে মাতৃ থাকলে বাচ্চা হবে তার সে সব কোনো মাতৃকে মাকে সঙ্গে সঙ্গে আশাকর্মীরা হাসপাতালে নিয়ে চলে যায় বাড়িতে আসে বাড়িতে করে এসে গাড়িতে করে নিয়ে চলে যায় এটা একটা ভালো ব্যবস্থা বলে আমি মনে করি কিন্তু আগের যুগে আমাদের কাছে এগুলো কিচ্ছু ছিল না বলে আমি জানি এই মাতৃযান স্কিমটা খুব ভালো এখন যারা নতুন নতুন মা হয়েছে তারা আরও ভালো করে জানে যে মাতৃযান স্কিমটা কতো সুন্দর আর কত ভালো স্বাস্থ্য সাথি স্বাস্থ্য সাথি কার্ডের মাধ্যেমে আমরা অনেক সুযোগ সুবিধা পাই কোনো বড়ো হসপিটাল বা নার্সিংহোমে গেলে স্বাস্থ্য সাথি কার্ডের সাহায্যে অনেক গরীব মানুষ সুযোগ সুবিধা পেয়ে থকে তাতে তাদের চিকিৎসার খুব সুবিধা হয় বড়ো বড়ো রোগ হলে আমরা টাকার কারণে চিকিৎসা করাতে পারি না অনেক রুগী মারা যায় কিন্তু এই স্বাস্থ্য সাথি সরকারি স্কিমটি আমাদের শিক্ষা ক্ষেত্রে খুবই উন্নতি করেছে ধরুন কোনো একটা বাড়িতে কোনো একটা বয়স্ক বৃদ্ধ চোখ অপারেশান হবে তার কাছে ঠিক মতো টাকা নেই লেন্স লাগানোর জন্য কিন্তু এমন কোনো চোখের হসপিটাল আছে যেমন হলদিয়াতে চৈতন্যপুর চোখের হসপিটাল আছে ওখানে স্বাস্থ্য সাথি কার্ড থেকে ভালোভাবে চিকিৎসা করে চোখ অপারেশান করে লেন্স লাগিয়ে দেওয়া হয় মানুষের কোনো টাকা পয়সা লাগে না এমন কি সেই ব্যক্তিকে ভাড়া দিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থাও ওই স্কিমটির মধ্যে আছে তাই আমি মনে করি মাতৃযান আর স্বাস্থ্য সাথি দুটো স্কিমই খুবই গুরুত্বপূর্ণ আমাদের এগুলো আগের যুগে ছিল না এখন হয়ে গেছে মানুষ খুবই সুবিধাভোগী হয়েছে বলে আমি মনে করি